হ্যাঁ হ্যালো ম্যাম আমি নমস্কার আমি আপনাদের একটু হোটেলের একটা রুম বুক করতে চাই হ্যাঁ ওই জন্য একটু কথা বলতে চাইতাম এখন কি কোনো রুম অ্যাভেলেবেল আছে আমি একটু মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে রুম চাই আর রুমটা হচ্ছে টু বি দুটো বেড থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অ্যাটাচ বাথরুম আর এসি হ্যাঁ গিজার থাকলে খুবই সুবিধা হয় অসুবিধা কিছু নেই গিজার না থাকলেও অসুবিধা কিছু নেই আমরা দুজন তিন জন থাকবো ওই ন তারিখ করে হ্যাঁ হ্যাঁ এসি হ্যাঁ ওই ন দশ হাজার টাকার মধ্যেই যদি হয় আমরা হচ্ছে চার দিন থাকবো

হ্যাঁ আর হচ্ছে জানার বলতে যে হচ্ছে খাবার দাবার ওখান থেকে নেব না আমরা বাইরে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আর ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আর হচ্ছে মানে কিভাবে কিভাবে বুকিং করবো এখান থেকে একদম অনলাইন পেমেন্ট করবো না হচ্ছে ক্যাশ গিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্কইউ হুম